হ্যালো দাদা আমি আপনার হচ্ছে রেস্টুরেন্ট থেকে এটা অন্ন রেস্টুরেন্ট তো আমি আপনার রেস্টুরেন্ট থেকে মোগলাই অর্ডার করেছিলাম তো প্রথমত তো অর্ডারটা আমি করেছিলাম সকাল দশটায় এসেছে দুপুর বারোটা এটা সবচেয়ে বড়ো একটা সমস্যা তো আমরা খাবো বলে বসেছিলাম তো জিনিসটা তো আমরা খেতেই পেলাম না আমার বাড়িতে অতিথি এসেছিলো সেই অতিথিদেরকে দেবো বলে জিনিসটা আমরা এনেছিলাম তো সেই জিনিসটা আমরা দু ঘন্টা লেট তো সেই জন্য সে মোগলাইটা দিতেই পারলাম না বাড়িতে কোনো কিছু বানিয়ে দিতে হল সেটা তো প্রথম সমস্যাটা গেল আর দ্বিতীয় সমস্যা যেটা সেটা হচ্ছে আপনারা যে খাবারটা পাঠিয়েছেন সেই খাবারটার মান খুব ভীষণ খারাপ ভীষণ খাবার এবং মানে যে কোয়ালিটির যে মানে খাবারের যে মানে কোনো রকম কিচ্ছু নেই প্রথমত তো খুব পাতলা মোগলাইটা যেটা এনেছি মোগলাইটির সঙ্গে যে আপনার যে তরকারিটা দিয়েছেন সেটা খুব খারাপ খেতে এবং তরকারিটা পুরোপুরিভাবে খারাপ এবং নষ্ট হয়ে গেছে সেটা থেকে খুব মানে দুর্গন্ধ বেরোচ্ছে খাওয়া যাচ্ছে না এবং যে পরোটাটা দিয়েছেন সেটা এত শক্ত হাত দিয়ে ছেঁড়া যাচ্ছে না তো সেই জন্যই আমি অভিযোগটা আপনাদের কাছে করছি যে প্রথমত তো আপনারা লেট করলেন আর দ্বিতীয়ত আপনারা এমন কিছু খাবার পাঠালেন যেই খাবারটা আর খাওয়া গেল না যে খাবারটা আর মুখ দেওয়া গেল না তো সেটার জন্যই আপনারা তাহলে হচ্ছে আমি যেহেতু অনলাইনে মানে গুগলপেতে টাকাটা পাঠিয়েছিলাম তো আমার আমি যেহেতু মানে খেতে পারলাম না জিনিসটা আমি হচ্ছে আপনি আমার টাকাটা গুগলপেতে একটু পাঠিয়ে দিলে আমি মানে ভালো লাগবে আমার আর কি তো মানে নেক্সট মানে দ্বিতীয়বার যখন খাবারটা অর্ডার দেবো আপনি একটু ভালো করে তার জিনিসটা দেখে নেবেন যে জিনিসটা সত্যি খাওয়ার যোগ্য কি না আর একটু সময়মতো যেন জিনিসটা ডেলিভারি হয় সেটা একটু দেখে নেবেন এটাই বলার ছিল